বলছি অনেক দিন তো খোঁজ খবর নাওনি আজকে অনেকেই এসেছিল প্রশাসনে বসে আলোচনা হচ্ছিল যে ছেলেগুলো কে কোথায় ভর্তি হল তাই আজকে তোমাকে ফোন করলাম পড়াশোনা নিয়ে কী ভাবছ এবার রেজাল্ট তো বেরিয়ে গেল ও তোমার মায়ের কি শরীর খারাপ না কি আচ্ছা ঠিক আছে কিন্তু পড়াশোনার বিষয়ে তো এবারে ভাবতে সিদ্ধান্ত নিতে হবে যেহেতু রেজাল্ট বেরিয়ে গেল তো কী চিন্তা ভাবনা নিচ্ছ সাধারণ লাইনে পড়ে তো এখন দেখছি কিছুই আর চাকরি টাকরি হচ্ছে না তাহলে উচ্চশিক্ষা নিয়ে কী ভাবছ সব জায়গাতেই একই অবস্থা সব জায়গাতেই একই অবস্থা আর এখন সবই চাকরি পেতে গেলে প্রচুর কষ্ট এম বি এ এই লাইনগুলোয় দেখো দেখি তবু পড়ে কিছুটা হচ্ছে বলে মনে হচ্ছে তোমার আগের ব্যাচগুলো দেখেও তো ভয় পাচ্ছে তারা কতদিন পাস করল কিন্তু কোনো পরীক্ষাও ঠিকমতো হয়নি আর নিয়োগও হয়নি তাহলে এবারে আমি সেই জন্যই বলছিলাম সবাই এসেছিল আলোচনাও হচ্ছিল তোমার কথাও বলছে সেই জন্য ফোন করলাম যে তাহলে দেখো সাধারণ লাইনে না পড়ে মোটামুটি এখন যতটা পারো অন্য লাইনে পড়ার চেষ্টা করো ঠিক আছে তাহলে চিন্তা ভাবনা করো আর একদিন তাহলে এসে দেখা করে যাবে ঠিক আছে রাখছি